হ্যাঁ নমস্কার আমি ম্যাডাম সাউ বলছি বলুন আপনি ও আচ্ছা আপনি গতমাসে বলছেন এসছিলেন তো আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম আপনি কি সেগুলো খাচ্ছেন মানে এখনও কি খাচ্ছেন আচ্ছা তাহলে তো আপনাকে আরেকবার আসতে হয় আর আপনার এখন বর্তমানে আপনার এখন রক্তচাপ কেমন সেটাও আমাকে একটু পরীক্ষা করতে হয় তাহলে আচ্ছা আপনার কী কী সমস্যা হচ্ছে আচ্ছা কতদিন হলো আপনি ওষুধ বন্ধ করেছেন আচ্ছা তাহলে আপনি একবার সে পারলে শীঘ্রই একবার হাসপাতালে এসে আমার সাথে দেখা করুন আমি আপনার সমস্ত পরীক্ষা করে মানে রক্তচাপ কেমন আছে বা আপনার আর ওষুধের মাত্রাটা বাড়াতে হবে কি না সেগুলো আমি দেখে নেব আমি এখন সদর হাসপাতালে বসছি আপনার সোম বুধ শুক্র সোমতে হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে আসুন টিকিট কেটে নিন আমার কাছে আসুন আমি আপনাকে দেখে নেব আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার ওষুধগুলো কী কী নি দিয়েছিলাম ওইগুলো আনবেন এবং আপনাকে যে কাগজে লিখে দিয়েছিলাম সেই মানে পুরনো যা যা আপনার কাছে আছে আপনি সব নিয়ে আসবেন কিন্তু নাহলে আমি আমার একটু অসুবিধা হবে বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন তাহলে তাহলে হাসপাতালেই একবার দেখা হোক তাহলে আপনাকে তাহলে সামনাসামনি দেখেই একবার পরীক্ষা করে নেওয়া ভালো মনে হয় আর আপনার রক্তচাপটা বেড়েছে না কমেছে সেটাও আমাকে একবার পরীক্ষা করতে হবে আপনার ঘরে তো নিশ্চয়ই মেশিন নেই মাপার জন্য হ্যাঁ তো ওই যন্ত্রটা তো আপনি পাবেনও না আশেপাশে তাহলে আপনাকে আমিই মেপে দেব ঠিক আছে অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ রাখুন